হ্যাঁ বলুন কে

হ্যাঁ আছে হ্যাঁ বলুন কী চাই বলুন না আপনার সবেই আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কী বলুন আর হুম সব আছে কবে আসছেন তাহলে আপনি আপনি তাহলে কবে আসছেন তবে আজকে আসছেন কি হ্যাঁ আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে